আমি কখনও কোনো অন্য ধরনের দৌড় পদ্ধতি সেরকমভাবে চেষ্টা করি নি কেননা আমার সেরকম দৌড়ের কোনো ইচ্ছেও নেই আমি শুধু নিজেকে সুস্থ সবল এবং ফিট রাখার জন্য নিয়মিত কিছু যোগাসন করি আর তার সাথে সাথে সকালবেলা দু মাইল রান আমি করি এতে আমার শরীরটা ফিট থাকে আমার রক্ত চলাচলও খুব ভালো হয় এবং সকাল থেকে সারাদিন আমার খুব ফ্রেসভাবে কাটে আর গা হাত পার যে ব্যথা যন্ত্রণা সেটাও কেটে যায় তাছাড়া আমি যদি একদিন না ওই ছোটা করি বা ব্যায়াম করি তাহলে আমার মনে হয় আমি কি একটা যেন করি নি আমার শরীর ভারী হয়ে আসে সমস্ত কাজেই আমার মন অস্থির হয়ে ওঠে সেই কারণেই আমি নিয়মিত যোগাসনের সাথে সাথে দৌড়টা করে থাকি আর আমি অন্য কোনো রকম দৌড়ে যাই নি বা দৌড় প্রতিযোগিতাতেও যায় না